হ্যাঁ আমি বলতে পারি নলকূপ কীভাবে কাজ করে যেমন আমাদের এখানে অনেক ট্যাপ বা সাবমার্শেল আছে যেগুলি কারেন্টের মাধ্যমে চলে কারেন্টের মাধ্যমে চলার ফলে সুইচটা টিপে দিলে জল বেরিয়ে আসে সেই জল সংগ্রহ করে গ্রামবাসী খায় কিন্তু যখন কারেন্ট থাকে না তখন আমরা আমাদের গ্রামবাসী অনেক অসুবিধায় পড়ে থাকি জল না পাওয়ার ফলে অনেক ধরনের অসুবিধা আসে তাদের শরীরে বা অনেক ধরনের অসুবিধা আসতেই থাকে সেই জন্য আমাদের গ্রামে একটি নলকূপ তৈরি করা হয়েছে নলকূপ তখনই কাজে দেয় যখন কারেন্ট থাকে না সেই নলকূপ হাতে করে পাম্প দেওয়ার ফলে জল নীচ থেকে উপরে উঠে আসে এবং সেই জল পরিষ্কার পরিচ্ছন্ন উঠে আসে সেই জল নিয়ে আমরা পান করতে পারি কোনো কারেন্ট ছাড়া বা কারেন্টের মাধ্যমে নয় এবং আমাদের গ্রামে একটি বড় নলকূপ আছে যেটা সবাই জলের জন্য ব্যবহার করে যেমন আমাদের এখানে আগে গ্রামে কারেন্ট দিয়ে ট্যাপ বা সাবমার্শেল তৈরি করা হয়নি তখন আমরা এই নলকূপের মাধ্যমে হাতে করে পাম্প দিয়ে জল তুলে সেই জল সংগ্রহ করে শরীরে গ্রহণ করতাম বা খেতাম বা জল পান করতাম বা সেই জল বা সেই নলকূপের জল দিয়ে আমরা তৃষ্ণা বা তেষ্টা মেটাতাম এবং আমি কেন আমাদের এই গ্রামবাসী সকলেই তৃষ্ণা মেটাতো সেই নলকূপের মাধ্যমে এবং সেই নলকূপটি আমরা এই জন্য এবং এখন আমাদের সে কারেন্টের মাধ্যমে যেমন সাবমার্শেল বা ট্যাপ গ্রামে হয়ে গিয়েছে প্রতিটা বাড়িতে বাড়িতে কিন্তু কারেন্ট চলে যাওয়া কালীন যদি আমাদের কোনো অনুষ্ঠান বাড়ি হয়ে থাকে তখন আমরা সেই কলের মাধ্যমে বা নলকূপের মাধ্যমে আমরা সেই জলটি সংগ্রহ করতে পারি বা আমাদের তৎক্ষণাৎ তৃষ্ণা মেটাতে পারি ও আমাদের অনুষ্ঠান সমাপ্ত বা অনুষ্ঠান চালিয়ে যেতে পারি সে জল দিয়ে এবং যেমন এখন আমাদের এই অসুবিধা আগে হতো সেই জন্য আমরা নলকূপ তৈরি করেছিলাম গ্রামবাসী আলোচনা করে এবং সেই আলোচনা করার ফলে ক নলকূপ তৈরি হওয়ার করে দেওয়ার ফলে আমাদের গ্রামবাসী আর জলের জন্য কোনো সমস্যাই হয় না আর সমস্যা হয় না এই কারণেই কারণ আমাদের এই নলকূপের মাধ্যমে কোনো সমস্যা হয় না নলকূপের জন্য নলকূপ আছে বলে আমরা এখন কারেন্ট ছাড়াই জল পেতে পারি